কোনো কোনো খেলাকে তার জীবনের পেশা হিসেবে মনে করা যেতে পারে সে বড় হয়ে সেই খেলাটার উপর ডিপেন্ড হয়ে নির্ভর করে সে তার জীবনটা সেই খেলাটাকেই নির্ভর করে কাটিয়ে দিতে পারে সেই খেলাটা খেলা না হয়ে খেলাটাকে যদি পেশা হিসেবে বেছে নেওয়া যায় তাহলে সেটা তার জীবনে প্রভাব ফেলতে পারে অনেকখানি যেটা পছন্দ যেই খেলাটা সে বেশি পছন্দ করে সেই বিষয়ে তাকে খেয়াল রাখতে হবে যে কোনটা সে পছন্দ করে এবং নিজের মন থেকে খেলতে চায় এমন কোনো জিনিস যে মন থেকে করতে না চায় সেক্ষেত্রে সে সাফল্য অর্জন করতে পারে না তাই যে খেলাটা তার মনে হবে সে নিজে মন থেকে করতে পারবে এবং যেটাতে তার আগ্রহ থাকবে সেই খেলাটা তার জীবনে নিশ্চিতভাবে প্রভাব ফেলতে পারবে আমার মনে হয় প্রতিটা মানুষের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যবোধ বা ব্যক্তিগত কারণ থাকতে পারে সেই কারণে সে তার জীবনের লক্ষ্য থেকে অনেকেই বিচ্যুত হয়ে যায় কিন্তু যেইসব ব্যক্তি তারা তাদের লক্ষ্য পূরণ করতে চায় তারা তাদের কিছু কিছু খেলাকেও তারা জীবনের পেশা হিসেবে নিতে পারে এবং নিশ্চিতভাবে যদি সে সেটা মনোযোগ দেয় তাহলে সেটা তার জীবনেও প্রভাব ফেলতে পারে